হ্যালো আপনি ট্রাভেল এজেন্সি বলছেন হ্যাঁ আমার একটা গাড়ির দরকার আমরা দক্ষিণেশ্বরে যাব তার জন্য আমাদের একটা গাড়ির প্রয়োজন আমরা দশ বারো জন যাব তা দশ বারো জন যাব কীরকম কত খরচ লাগবে গাড়ির সেইটা আপনি একটু আমাদের বললে ভালো হতো আমরা যা কত টাকা লাগবে না লাগবে আমরা তো সেটা জানব ভাল লাগবে তাই আপনি একটু বলবেন আর আর কখন সকাল সকালবেলা আসতে হবে সকাল আটটার মধ্যে আসলে হবে কত দু হাজার টাকা বলছেন আচ্ছা তাহলে যেতে দু হাজার টাকা আবার আসতেও দু হাজার টাকা তাহলে একটু কমসম করলে হয় না আমরা যে ড্রাইভার যাবে সেই ড্রাইভারকেও তো আমরা দেখব আমরাও যা খাব ড্রাইভারকেও তো তাই দেবো তার জন্য একটু দাদা একটু কম করুন কম করলে একটু ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে সকালবেলা আটটার মধ্যে গাড়ি পাঠিয়ে দেবেন পরশু দিনকে আমরা পরশু দিনকেই যাব হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ